আমাদের পশ্চিমবঙ্গে অনেকই উদ্ভিদের উল্লেখযোগ্য প্রস্তুতি সাফল্য আর কি হয়েছে বা প্রভাবও পড়েছে আপনি কোনো উদ্ভিদের কিছু যদি কিছু আপনি বানাচ্ছেন হ্যাঁ সেই জিনিসটা তো সেই জিনিসটা আপনার প্রযুক্তিতে ব্যবহার হয়ে আপনি উল্লেখযোগ্য আর কি সাফল্য পাচ্ছেন আবার গাছগুলো যদি আপনি কেটে দিচ্ছেন তো ওগুলো আর কি মানুষের বা আমাদের সবার প্রতি একটা প্রভাব ফেলছে বা সমাজের ওপর প্রভাব ফেলছে তো উদ্ভিদ ও আবিষ্কার উদ্ভাবন জগদীশচন্দ্র বসু ক্রিস্টাল ভিক্টর এরা সব বলে গিয়েছেন যে সমাজে সবাইকে থাকা উচিত এবং সবাইকে দাঁড়িয়ে যাওয়া মীমাংসা করা তো এগুলো আর কি আমাদের ইতিহাসে শিখিয়ে গিয়েছে তো পশ্চিমবঙ্গের এরকমই আর কি অবস্থা রয়েছে তাই আর কি